আমার গ্রামে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে কারো হাত বা পা ভেঙে যায় তাহলে তাকে আমি সামনাসামনি কোনো হাসপাতালে নিয়ে যাব এবং সেখানে থাকা নার্স ডাক্তার তারা দেখে যদি বুঝতে পারে যে তার হাতে বা পায়ে কিছু বেশি কিছু হয়েছে তখন তারা সেটা নতুন টেক পদ্ধতির মাধ্যমে প্লাস্টার করবেন এবং যদি তার থেকেও বেশি কিছু হয় তাহলে তারা অপারেশন করবেন তারা যদি বুঝতে পারেন যে না প্লাস্টারের মাধ্যমে তা ঠিক হয়ে যাওয়া সম্ভব তাহলে তারা প্লাস্টার করে ওকে এক দেড় মাস বা দু দু তিন মাস বিশ্রাম নিতে বলবেন এবং তাদের দেওয়া যেসব ওষুধপত্র আছে সেগুলি তাকে নিয়মিত খাওয়া খেতে হবে তাকে নিয়মিত বিশ্রাম করতে হবে এবং তার তাকে যদি ছুটি দিয়ে দেওয়া হয় সে বাড়িতে এসে তারপরে রেগুলার চেক আপে যাবেন এবং তারা যদি মনে করে যে না তার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন তখন তাকে ছেড়ে দেবেন তাকে বাড়ি তখন সে বাড়ি চলে আসবে